হ্যাঁ হ্যালো সুজাতা হ্যাঁ আমাদেরও বাড়িতে ওই একই কথা বলছে আমাকে তো ও আমাকে বলছে শিয়ালদার ওখানে নিতে শিয়ালদার কাছে হ্যাঁ কিন্তু ওইটা আমার অনেকটা দূর পড়ে যাচ্ছে হুম হুম এই কি ওখানে বেলঘরিয়ায় গেলে আমার কিন্তু আর কোনো কিছু টাইমিং থাকবে না সেই এক সকালে বেরোতে হবে সেই বিকেলে রাতে ঢুকতে হবে বাড়ি জার্নিটা অনেক বড় হবে যাবে না না শেখানোটা আসল কথা না শিখবটা ভালোভাবে না শিখলে হবে না হুম হুম হুম ঠিক আছে দেখি একবার বাড়িতে কথা বলে দেখি কেন এইটা তো করতেই হবে আমাকে না করলে হবে না আর তখনও এক জায়গায় পড়াশোনা করে আর ফির এখন আলাদা আলাদা ভালো লাগবেও না হ্যাঁ হ্যাঁ কোনো জায়গায় হয় তাহলে খুব ভালো হয় ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে তাহলে আমি কথা বলে বলছি হ্যাঁ রাখি তাহলে হ্যাঁ ঠিক আছে